পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকরা স্থানীয় খাবারের মধ্যে ভাত ডাল মাছ এগুলো খায় কারণ পশ্চিমবঙ্গের প্রিয় খাবারই হচ্ছে ভাত ডাল আর মাছ এছাড়া মাংস এবং বিভিন্ন রকম খাবার মশলাদার খাবারগুলোও খেতে পছন্দ করে আর এছাড়া হচ্ছে লুচি আলুর দম ঘুগনি এসব খাবারও খেতে পছন্দ করে আর এগুলো খাওয়ার খুব ভালো আর পশ্চিমবঙ্গের এগুলো আলাদা ধরণের খাবার সামুদ্রিক মাছ এখানে খুব কম পরিমাণে পাওয়া যায় অনেকে নিরামিষ খায় যেগুলো শুধুমাত্র সবজি খাবার হয় ডিম ডিম খায় আর আমিষের মধ্যে মাছ মাংসগুলো খেতে পারে